আমার পড়া ধর্মীয় বই হলো গীতা গীতা আমি পড়তে খুব ভালোবাসি গীতার কয়েকটি শ্লোক আমার মনে আছে অতটা ভালো মুখস্থ হয়নি তবুও তার থেকে আমি বলছি যে ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ ওম শ্রী বাসুদেবায় নমঃ কারণ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সনাতন ধর্মের সবকিছু তাই আমি ভগবান শ্রীকৃষ্ণকেই বেশি মা মান্য করি আরও কয়েকটি শ্লোক আছে গীতাতে যে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবায় নমঃ ওম শ্রী পদ্মনাভায় নমঃ ওম শ্রী পদ্মনাভায় নমঃ ওম শ্রী পদ্মনাভায় নমঃ আমি রোজ গীতা পাঠ করি এবং গীতার চর্চা করি অনেক স অম অনেক আমাকে সময় অপচয় করতে হয় তার মধ্যেও আমি গীতাটা মাঝে মাঝে পাঠ করে থাকি এইগুলোই আমার গীতার থেকে মুখস্থ হয়ে আছে